আমার প্রিয় ইনডোর গেম হচ্ছে দাবা এই দাবাতে ষোলো ষোলো বত্রিশটা গুটি নিয়ে খেলা হয় দাবার বোর্ডে চৌষট্টিটা বক্স থাকে এবং ওদের ওপরে খেলা হয় যেখানে এক পাশে দুটো নৌকা দুটো ঘোড়া দুটো গজ এ রানি একটি রাজা আর আটটি সৈন্য নিয়ে খেলা হয় প্রথমত সাদা আর কালো এই দুই ভাগে দলকে ভাগ করা হয় দুজন খেলতে পারি আমরা তো শুরু খেলা শুরু হয় সাদা গুটি দিয়ে সাদা যার গুটি থাকবে সে প্রথম চাল দেবে তাতে খেলা শুরু হয় প্রথম সৈন্য সোজা ঘর যেতে পারে প্রথম বা চালাতে দুই ঘর বা এক ঘর করে চলতে পারে আর বাকি যত বার হবে দুই ঘর করে চলবে তেমনই নৌকার সোজা দিক করে যে কোনো ঘর পর্যন্ত চলতে পারে যতক্ষণ না কোনো গুটি তাকে অতিক্রম করছে বা আটকাচ্ছে তেমনই ঘোড়া আড়াই চালে চলে ইংরেজি এল শেপে গজ চলে কোনাকুনি আর রানি চলে সোজাসুজি কোনাকুনি যেদিক পারে রানী চলতে পারে রাজা চলতে পারে সব দিকে কিন্তু যে কোনো একটি চ্ ঘর করে তো এইরকম করে খেলা শুরু হয় এবং স্ আমাদের মেন মোটিভ থাকে যে বিরোধী দলকে চেকমেট করা এবং চেকমেট জিনিসটা হলো এমন একটা জিনিস যে এমন পরিস্থিতিতে রাজ্ রাজাকে ফেলা যাতে রাজা ওই জায়গা থেকে আর পালাতে না পারে তখনই খেলা শেষ এবার শেষে খেলার পয়েন্ট কাউন্টিং হয় কাউন্টিংয়ের পর যার পয়েন্ট বেশি থাকে সে জিতে যায় এমনি চেকমেট হলে এমনিও খ্ খেলা সে জিতে যায় তাও পয়েন্ট কাউন্টিং হয় এবং বাহান্নটি চালের পর যদি রাজা চেকমেট কারও না হয় তাহলে খেলা ড্র হয়ে যায় এই জন্যই দাবা আমার প্রিয় গেম এতে মস্তিষ্কের খুব সাহায্য হয় এবং এতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে খুব অ্যাকটিভ থাকা যায়